আমি একটি রেস্তোরাঁয় কল করলাম এবং রেস্তোরাঁয় কল করার পর রেস্তোরাঁ ম্যানেজার কলটি সম্ভবত সময়ে তুললো এবং তিন্নি তুলে আমার খাবারটি অর্ডার করলেন এবং আমি তাকে বললাম আমার খাবারটি যাতে ডেলিভারি বয়ট তাড়াতাড়ি দিয়ে যায় সেই ব্যবস্থা করুন এবং আমার খাবারটি আসতে করতে আমার বাড়ি পর্যন্ত তখনকে মনে হরচ্ছে খাবার ঠান্ডা হয়ে যেতে পারে সুতরাং তাই আপনি যাত আপনার ডেলিভারি বয়কে বলবেন যাতে করে আমার খাবারটি যাতে গরম হয়েই আসে সেই ব্যবস্থা করবেন এবং খাবারটি যাতে ভালো হয় এবং তা যেমন গরমই থাকে আপনি আপনার ডেলিভারি বয়কে বলবেন সেটা ভালো করে প্যাকেজিং করে আসতে বা খাবারটি ইনসুলেটেড ব্যাগ কিংবা হয়তো ও পলিথিন বেশি করে জড়িয়ে তাতে করে ভালো করে খবরে পেপার মুড়ে এবং যাতে করে আমার বাড়িতে গরম হয়ে আসে আপনি সেই জন্য কোনো কিছু একটা ভালো ব্যবস্থা করে আপনি একটু দেখে আপনার ডেলিভারি বয়কে বলে দেবেন কারণ আমার বাড়ি একটু দূরে তো যাতে আমার আপ আমার বাড়ি পর্যন্ত আসতে খাবারটি যাতে ঠান্ডা না হয় আপনি একটু সেই ব্যবস্থা করবেন আপনার কাছে এটি অনুরোধ বলে আমি মনে করি